হ্যালো আমি পূজাদি বলছি হ্যাঁ শুনতে তো বলছি সুজাতাদি রামেশ্বর মন্দিরে অনুষ্ঠান হচ্ছে আপনার কাছে খবর গেছে না যায়নি এই তো বলছে কাল থেকে হবে তাহলে আপনার বাড়িতে গিয়েছিল আপনার বাড়িতে গিয়েছিল তাহলে মনে হয় ছেলেগুলো দেখতে পায়নি কারণ না হচ্ছে না হচ্ছে আপনি তাহলে স্কুল চলে গেছিলেন যখন কারণ ছেলেগুলো গিয়েছিল দেখছিলাম ছেলেগুলো আমাকেও বলছিল যে হচ্ছে দিদি আর এরকম রামেশ্বর মন্দিরে তো অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে আপনারা কিছু তাহলে সাহায্যের ব্যবস্থা করুন বা অনুষ্ঠানে অংশগ্রহণ করুন হ্যাঁ বাজনা হবে খাওয়ান দাওয়ান হবে বলছে দুদিন না তিন দিন ধরে হ্যাঁ আবার সে অনুষ্ঠানও হচ্ছে রাত্রে রাত্রে সব বাইরে সব বাচ্চাদের নাচ গানের অনুষ্ঠান আছে তারপরে বড়দের যারা গান জানে এবং খেলাধুলারও ব্যবস্থা আছে দিনের বেলা আর তিন দিন নাকি রান্না বান্না করতে হবে না ওইখানেই নাকি খাওয়া দাওয়া হবে রাতে দিনে এই যে বলছিল যে বৌদি আপনারা সবাই একটু সাহায্য করবেন একটু লেগে দেবেন করে ডাকছিল তো আপনার কাছে যাবেন দেখবেন না আপনার কাছে যাবে হয়তো ছেলেগুলো আজকে বিকেলে চাঁদা নিয়েছে কি চাঁদাও তো মনে হয় নেয়নি চেলেওছে এই দেড় হাজার করে হুম হুম হুম ঠিকই আছে তারপর তিন দিন খাওয়ানো হবে এবারে ওরা বলছিল ছেলেগুলো বলছিল যে বাড়ি থেকে যদি কিছুটা চাল বা কেউ যদি কিছু দান করে সেরকম হচ্ছে দেওয়ার কথাও বলছিল হুম হুম

আর খাওয়ান দাওয়ান হলে কি শুধু আমাদের পাড়ার লোকই খাবে তো বাইরেরও তো কিছু গেস্ট বা বাইরের লোকও তো যারা জানবে তাদেরকে কি আর ঘুরিয়ে দিতে পারবে তাহলে ঠিকই আছে আমি তো বরঞ্চ বলছিলাম যে যদি লাগে আরও টাকা নয় কিছু দেওয়া যাবে বলছে না না ঠিক আছে যারা দিতে পারবে না তাদের তো একটু অসুবিধা হবে আচ্ছা ঠিক আছে নাও সে আপনি যদি পারেন কিছু আলাদা করে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করুন না আমরা তাহলে বিকেলের দিকে একবার বেরোব আসুন না দেখুন মন্দিরের দিকে গিয়ে মন্দিরের তো এমনি টুকটাক কিছু কাজ থাকে ঠাকুরের কেনাকাটা বলুন গোছগাছ বাসন মাজা টাজারও তো একটা ব্যাপার থাকে তাহলে বিকেলের দিকে তাহলে হ্যাঁ বিকেলের দিকে তাহলে আপনি তাহলে মিতাদিকে আরও সবাইকে বলে দেবেন সবাই মিলেই একটু বুঝতে পারছেন একটু সবাই মিলেই তাহলে মন্দিরের দিকে যাব আজকে বিকেলের দিকে বাচ্চাগুলার তো আর বেশি আনন্দ ঠিক ঠিক আছে তাহলে বিকেলে তাহলে দেখা হচ্ছে হ্যাঁ